হ্যাঁ বলছি বলুন ঠিক আছে আজকের তো বৃষ্টির ওয়েদার বৃষ্টির ওয়েদারেতে লেবারটা আজকের কাজে আসতে পারে নি ঐ কারণে আজকের কাস্টগুলো একটু প্রবলেম হয়ে গিয়েছে ঐগুলো আমরা ঠিক ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করছি বৃষ্টির জন্যে বলছি না বৃষ্টির জন্যে তো ইলেক্ট্রিকের প্রবলেম দেখা দিচ্ছে প্লাস